যোগ ব্যায়াম ব্যায়ামের একটি রূপ শুধু তাই নয় এই যোগ ব্যায়ামের মাধ্যমে আমাদের মন ভালো থাকে শরীর সুস্থ থাকে আমাদের মানসিক চাপ কমে আমাদের হজমের যে এ হজম হয় না সেইটাও ঠিক হয় অনেক কিছুই যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা শরীরকে সুস্থ করতে পারি মেরুদণ্ডের ব্যথা পায়ের ব্যাথা এমন কি যে আমাদের হচ্ছে চিন্তা হচ্ছে মানসিক চাপ যে একটা সব কিছু এই যোগ ব্যায়ামের মাধ্যমে আমরা কমাতে পারি যোগ ব্যায়াম করলে আমরা হচ্ছে শরীরকে কো সুস্থ রাখতে পারি আমাদের অনেক রোগ সেরে যায় যেই রোগগুলো অন্য অনেক হয়তো ওষুধেও সারে না কিন্তু যোগ ব্যায়াম করলে সেই অসুকগুলো সেরে সেরে যায় যোগ ব্যায়াম আমাদের এর করা প্রতিদিনই ভালো যোগ ব্যায়ামের অনেক সুবিধা আছে শুধু ব্যায়াম বললে এটাকে হবে না যোগ ব্যায়াম আমাদের অনেক কিছু হচ্ছে কাঁ যেই রোগগুলো আছে সেগুলোকেও ঠিক করতে সাহায্য করে